বইটি শেষ করতে আমি সাধারণত পনেরো দিন সময় নিই আমি সাধারণত দু ঘন্টা সরাসরি বই পড়ি আপ আমি সপ্তাহিক লক্ষ্য বা মাসিক লক্ষ্য না রেখে বই যেমন বই পড়ার অমনি বই পড়তে যা থাকি